কৃষিকাজের জন্য এখন ব্যাপকভাবে যন্ত্রের ব্যবহার করতে হয়ই কারণ এখন মনুষ্য শ্রমের পরিমাণ কমে গেছে এবং মনুষ্য শ্রমের যে যুগান সেটাও কম পশুশ্রমের যোগানও কমে গেছে আগের তুলনায় অতএব স্বাভাবিকভাবেই আমাদের যন্ত্রের ব্যবহারটা কৃষিতে বেড়ে গেছে আমরা চাষবাস করি আমাদের বাড়িতেই একটি নতুন নেওয়া হয়েছে এই সাহায্যে আমরা প্রথমেই জমিতে চাষ দেওয়া হলো এইভাবেই ক্রমশ তিন চাষ দেওয়ার পরে মাটি তৈরি হয়ে গেলে আমরা ধান রোপণ শুরু করি সেই ধান নিড়ানোর জন্য ধান নিড়ানোর যে যন্ত্র আছে সেইসব যন্ত্র দিয়ে একজন শ্রমিক দিনে একবিঘা জমির ধান নিড়ান কার্য করতে পারে এবারে গেল পোকার ওষুধ দেওয়ার ব্যাপার পোকার ওষুধ দেওয়ার জন্য যে স্প্রেয়ার ব্যাটারি স্প্রেয়ার এখন এসে গেছে কারণ হ্যান্ড স্প্রেয়ার দিয়ে ধান জমিতে স্প্রেয়ার করতে গেলে ধান গাছের যে পাতাগুলো ওর পাতাগুলো খুব সূচালো হয় মানুষের হাতে লাগলে হাতগুলো কেটে যাওয়ার ভয় থাকে অতএব ব্যটারি স্প্রেয়ারে একটা বিশেষ সুবিধা যে পামটা করত হচ্ছে না ব্যটারির সাহায্যেই এটার স্প্রেয়ারটা চালু হয়ে যায় এর ফলে একদিনে অনেকটা পরিমাণ জমি স্প্রে করতে সুবিধা হয় তিন নাম্বার গেলো জলসেচ খারিফ শস্যের ক্ষেত্রে খারিফ ধান চাষে দেখা যায় যে বৃষ্টিপাত একটা সব সময় ধরে হয়নি আশ্বিন মাসের দিক করে বৃষ্টিপাতটা হঠাৎ করে থেমে যায় সেই সময় আমাদের বিদ্যুৎ চালিত যে পাম্প সেটগুলো আছে ওই পাম্প সেটগুলো চালাতে হয় পাম্প সেটগুলো সেই সময় সারা দিনরাত ধরে চলে কারণ তখন ঠিকমতোভাবে সেচ ব্যবস্থাটা না সম্পন্ন করতে পারলে মাঠের ধান গাছ শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চার নম্বর গেলো হারভেস্টার হারভেস্টারের সাহায্যে ধান কাটতে হয় কারণ সেই সময় নিম্নচাপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের যে একটা আবহাওয়ার ঝঞ্ঝা দেখা দেয় হারভেস্টারের সাহায্যে ওই ধানটা মাঠে তুলতে পারলে সেটা খুব উপকার হয় তাছাড়াও হারভেস্টার ছাড়াও যারা গরুর খড়ের জন্য হাতে ধান কাটে তাদের মেশিন চালিত ঝাড়াই মেশিনও পাওয়া যায় সেই মেশিন চালিত ঝাড়াই মেশিন মানে পার্ট মেশিন চালিত বলতে চালিত ঝাড়াই মেশিন সেই ঝাড়াই মেশিনে একজন লেবার বা দুজন লেবার অনেক পরিমাণে ধানটা ঝাড়াই করতে পারে এর ফলে ধান ঝাড়াইটা খুব দ্রুত হয় ধানের যে ওই খুঁটি গুঁড়ো ওগুলো রয়ে যায় ওর জন্য আবার একটা পাখার ব্যবস্থা রাখতে হয় যার ফলে ওই খুঁটিগুলো পরিষ্কার হয়ে আবার ধানটা একদম ঝকঝকে দেখাবে এর পরে গেলো ধানটা পরিবহনের ব্যবস্থা ধানটা পরিবহনের জন্য ট্রাকটারের ব্যবহার করতে হয় মাঠ থেকে পরিবহন করতে ওদের ট্রাকটারে তুলে দেওয়া হয় ওই ট্রাকটারগুলো কম্প্রেসার মেশিনের সাহায্যে অটোমেটিক লোড হয়ে যায় তারপরে আবার খামারে এসে আনলোড হয়ে যেতে পারে